আমি সুইগি অ্যাপের মাধ্যমে একটি পিৎজা অর্ডার করেছিলাম বলা হয়েছিলো যে তিরিশ মিনিটের মধ্যে এই পিৎজাটি আমার বাড়িতে ডেলিভারি করা হবে কিন্তু তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরেও আমি যখন ডেলিভারি বয়কে ফোন করে জানতে চাইলাম সে যে বে সেই ব্যক্তিটি কত দূরে সে আমাকে অভদ্র ভাষায় গালাগালি করলো এবং তারপর আমার বাড়িতে এসে সে পিৎজাটি দিয়ে হ্যাঁ টাকাটা নিয়ে আমাকে যাচ্ছেতাই করে বললো যে আমাকে ফোন কেন করেছেন হ্যাঁ তারপরে আমি তাকে বোঝালাম যে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে কোথাও বেরোতে হবে তার সেও তারপরেও কথা শুনতে চাইল না তারপর সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ কচ্ছি ডেলিভারি বয় রঞ্জিত মল্লিকের নামে একটি অভিযোগ জমা করুন